বর্তমানে আমার প্রিয় আধ্যাত্মিক শিক্ষক হলো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণর বিভিন্ন বাণী আমি ছোটো থেকে শুনে আসছি যেগুলো আমার খুব ভালো লেগেছে বা তার সেই বাণীগুলো শুনেছি সেগুলো আমার মনে লেগেছে কৃষ্ণ হলো আমাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুরের সবাই দীক্ষিত ছোটো থেকেই তার কথা আমি শুনে আসছি যেমন গীতাতে বিভিন্ন শ্লোকগুলো আছে যে লেখাগুলো আছে সেগুলো আমি মেনে চলি এবং সেই অনুসরণ করে চলি হ্যাঁ গীতাতে আমাদের সব কোনো কিছু হলে আমাদের গীতা হলো সবচেয়ে পবিত্র জিনিস এবং এই গীতাতে জেরা যেমন কী বলে যেমন আদালতে যেমন কোনো কিছু সাক্ষী মানে যে হয় বিচার হয় সবার আগে গীতাতে হাত রেখেই বলা হয় যা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা বলিবো না মানে হিন্দুদের সবচেয়ে একটা বড়ো পবিত্র জিনিস হলো এই গীতা এবং শ্রী কৃষ্ণর বিভিন্ন তার লীলার যে এগুলো আছে এই গীতাতেই পাওয়া যায়